জেলা পুরুলিয়ার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে অবশ্যই বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজন আছে কেননা ছেলেগুলো বড়ো হয়ে যে শুধুমাত্র এইগুলোকেই পেশা হিসেবে গ্রহণ করবে সেরকম নয় তারা তাদের ব্যক্তিগত কাজেও লাগাতে পারে যেমন ছুতার তাদের বাড়ির কাজেও লাগতে পারে পাইপ লাইনের কাজে বেশির ভাগ সময়ই আমরা যদি পাইপ লাইনের কোনো মিস্ত্রিকে না পাই সে নিজেও যদি ইস্কুল সময়ে শিখে থাকে সে অবশ্যই এটা কাজে লাগাতে পারে সেলাই করার কাজ যদি সে ইস্কুল বিদ্যালয়ের চলাকালীন অবশ্যই শিখে থাকে থাকতে পারে সেও বড়ো হয়েও এটা তার নিজের ব্যক্তিগত কারণে এবং তার ঘরের যে কোনো কাজেই লাগাতে পারে হাঁস মুরগির কাজ এবং পশুপালন তাছাড়াও ছোট্ট ছোট্ট বাগানে যে সব কাজ থাকে সেগুলো যদি তারা বিদ্যালয় থাকাকালীন অবস্থায় যদি শিখে নেয় এগুলো কিছু হোক আর না হোক তারা যদি পেশা হিসেবে গ্রহণ নাও করে এটাকে তারা তাদের ব্যক্তিগত কাজে এবং বাড়ির লোকের যে কোনো সহায়তায় যে কোনো অবস্থাতেই তারা কাজে লাগাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়